হ্যাঁ কে হ্যাঁ মধুদা কল মিস্ত্রি বলছি আপনি কে বলছেন কথাটা কেটে কেটে গেল আরেকবার বলুন হুম ও হ্যাঁ আচ্ছা আগে আগের কয়েকদিন আগেও তো আপনি আমাকে ফোন করেছিলেন না সেই বাথরুমের কলটা ভেঙে গেছে বলে আচ্ছা তাহলে পুরো পুরো ওই পাইপটা সুদ্ধু আমাকে তাহলে চেঞ্জ করতে হবে তাহলে আপনার শুধু কলের প্রবলেম ওখানে হচ্ছে না কারন কলটাই যদি আপনি কারন আপনি তো আর কলগুলোর সাথে যুদ্ধ করবেন না যে কলগুলোর ওরকম পাইপগুলো ভেঙে যাবে সব হবে তো আমি এসে আমি আসছি আমি একটা ফ্ল্যাটে কাজ করছি একটু পরে আসছি আমি আমি আজকেই আসব ওই এখন সবে এখন সবে তো আপনার দশটা বাজছে আমি সাড়ে দশটা এগারোটার মধ্যে চলে আসবো তা বাইরে বেরোচ্ছেন কতক্ষণ লাগবে আপনার বাইরে আসতে বিকেল হয়ে যাবে ম্যাম তো যদি আমি বলছি যে আপনি যদি চাবিটা যদি সিকুরিটি গার্ডকে দিয়ে যান আর এ সেটা রেখে দিয়ে যান না তাহলে কি বলুন তো তাহলে আমার একটু সুবিধা হত কারণ কালকে এক্টুখানি আমার একটা বিয়েবাড়ি যাওয়ার ছিল বাইরে তো আমার একটু আমার পক্ষে সুবিধা হতো সকাল সকাল আমি একদম সাড়ে আমি আজকে রাতেই বেরিয়ে যাব রাতে আমার বাস আছে এই ট্রেন আছে আমার রাত আড়াইটা তো ম্যাম এবার এবার নিজের বউকে নিয়ে তো আমাকে মানে বাজার কেনাকাটাও করতে হবে নাকি সারাদিন তো সারাদিন সারা বছরই তো আমি এই একটা কাজ নিয়েই পড়ে আছি আপনি একটু চেষ্টা করুন একটু তাড়াতাড়ি আসার তাহলে আমার একটু বা যদি আপনি কাউকে যদি আজকের দিনের জন্য যদি কাউকে একটু ঘরে রাখতে পারেন আপনার না আমি আধ ঘন্টার মধ্যে চলে আসবো আমার এইখানের কাজ হয়েই গেছে জাস্ট শুধু কলটা টাইট করে এই বাড়িতে আমি আসছি আমি আপনার এদিকেই আছি একটা পাশের ওই যে মমতা অ্যাপারট্মেন্ট আছে না মমতা অ্যাপারমেন্ট যেটা আছে ওখানেই আছি আমি হ্যাঁ হ্যাঁ আমি চিনি আপনি শুধু একটুখানি আপনার রুমটা খুঁজে পাব না আপনি শুধু একটুখানি নিচে এসে দাঁড়ান বা লিফটটার কাছে দাঁড়ান এসে আমি চলে আসছি